আমাদের সংস্কৃতিতে মহিলাদের মাসিক নিয়ে এখনও কুসংস্কার এবং বৈষম্য রয়েই গেছে এবং বিভিন্ন নিয়মও রয়ে গেছে আমরা গ্রামাঞ্চলে দেখতে পাই মহিলাদের মাসিক হলে তাদেরকে পুজো পাশা করতে দেওয়া হয় না এবং নানান জিনিস ছুঁতে দেওয়া হয় না তাদেরকে একঘরে করে রেখে দেওয়া হয় কিন্তু বর্তমান সমাজে অনেকটাই উন্নত হয়েছে ফলে শহরাঞ্চলে সেগুলো সচরাচর দেখা যায় না এবং আমাদের সংস্কৃতিতে মাসিকের চিকিৎসা করা খুব সাধারণভাবেই চিকিৎসা করা হয়ে থাকে